হ্যাঁ বলছি দাদা আপনার অটো কি যাবে শান্তিনিকেতনে বলছি ওই যে সোনাঝুড়ির হাটটা বসে না আপনাদের এখানে ওই হাটে যাবো আপনি কি যাবেন বলছি আপনাদের এইখানে শুনেছি ওই সোনাঝুড়ির হাটটা খুব ভালো ওখানে কাঁথার শাড়ি এগুলো পাওয়া যায় তো আপনি তাহলে আমাকে একটু নিয়ে চলুন আর তাহলে চলুন বলছি আর দাদা ওখানে আর কী কী পাওয়া যায় শাড়ি ছাড়া আচ্ছা তাহলে আপনি একটু নিয়ে চলুন কেন না আমি তো চিনি না আর বলছি এখানে যদি হ্যাঁ বলছি এখানে আর ও যদি অন্য কোনো মার্কেট থাকে তাহলে আমাকে একটু সেখানেও নিয়ে যাবেন কেননা অনেক দূর থেকে এসছি তো আমি তো এতো জানি না তো আপনারা এখানকার লোকাল মানুষ আপনারা চিনবেন যেখানে মোটামুটি কম দাম পাওয়া যায় আমাকে একটু সেখানে তালে নিয়ে যাবেন আচ্ছা এখানে শুনেছি একটু আচ্ছা তো এখানে কি বেশি জিনিস নিতে হবে নাকি একটা দুটো জিনিস নিলে মোটামুটি দামটা কম পাবো ঠিক আছে চলুন তাহলে রাখছি